আমার এলাকায় বিভিন্ন পরিবহনের সুবিধা রয়েছে যদি বলা যায় পরিবহন ব্যবস্থাগুলো কী কী সেগুলো হবে বাস ট্যাক্সি অটোরিকশা এছাড়াও টোটো এগুলোর প্রচলন খুব বেশি রয়েছে আমার এলাকায় যখন কোনো পর্যটকরা বাইরে থেকে আমার এলাকায় ঘুরতে আসে যেহেতু আমার এখানে তাপবিদ্যুৎ কেন্দ্র আছে এছাড়াও অনেক কিছু রয়েছে যেগুলো ঘুরে দেখার মতো এবং পর্যটন স্থান হিসেবে তৈরি হয়ে গিয়েছে এখন সেই সব জায়গা দেখার জন্য বাইরের লোক যখন দূর দূরান্ত থেকে আসে তারা বাসে করে আসতে পারে না কারণ অত দূর থেকে বাসে করে আসা সম্ভব নয় এর ফলে তারা কিছু ক্ষেত্রে ট্রেন করে আসে ট্রেনে করে আসে দূর দূরান্ত থেকে স্টেশনে তারা নামে কিন্তু পর্যটন স্থানগুলো যেহেতু স্টেশনের সামনাসামনি নেই এর ফলে তারা স্টেশন থেকে বেরিয়ে কেউ কেউ যার যেরকম রাস্তার দূরত্ব থাকে সেই রকম কেউ বাস ধরে নেয় বাস ধরে তারপর সেই পর্যটন স্থানে পৌঁছে যায় এবং তারা সেখানে গিয়ে ঘোরাফেরা করে এবং ভিতরেও পর্যটন কেন্দ্রে যদি ভিতরে ঢুকে যায় সেক্ষেত্রেও তাদের সুবিধা রয়েছে যে পর্যটন কেন্দ্রের ভিতরটাও যদি তারা চায় যে পায়ে হেঁটে না ঘুরে কোনো কিছু যানবাহনের মাধ্যমে যাবে সেক্ষেত্রে তাদের টোটোর ব্যবস্থা করা রয়েছে তারা সেই টোটোতে চড়ে পুরো পর্যটন কেন্দ্রের ভিতরটা ঘুরে দেখতে পারে এছাড়াও ট্যাক্সি রয়েছে ট্যাক্সির মাধ্যমেও খুব ভালো লাগে স্টেশনে নেমে তারা ট্যাক্সির মাধ্যমে ঘুরে দেখতে পারবে বা একটা পর্যটন কেন্দ্র থেকে নেমে অন্য একটা পর্যটন কেন্দ্রে যে তারা যাবে তার জন্য ট্যাক্সি নিতে পারে তারা সেক্ষেত্রে আরও একটা ভালো রয়েছে যে বাস বাসটাও নিতে পারে টোটো নিতে পারে ট্যাক্সি নিতে পারে কিন্তু যখন একটা পর্যটন কেন্দ্র থেকে আর একটা দূরের পর্যটন কেন্দ্রে যেতে হবে সেক্ষেত্রে আমার মনে হয় যে বাসটা খুব ভালো একটা পরিবহন মাধ্যম কারণ বাসের মাধ্যমে টোটো বা ট্যাক্সির তুলনায় একটু তাড়াতাড়ি যাওয়া যায় আবার বাসের থেকেও ট্যাক্সিতে আরও বেশি তাড়াতাড়ি যাওয়া যায় এছাড়া যদি কোনো একটা পর্যটন কেন্দ্র থেকে সামনাসামনি কোনো পর্যটন কেন্দ্রে যেতে হয় সেক্ষেত্রে তারা অটোরিকশাও নেয় কিছু ক্ষেত্রে কারণ কিছুজনের অটোরিকশায় চড়তে পছন্দ করে কিন্তু আমার এলাকায় রয়েছে অটোরিকশা এর ফলে কিছু মানুষজন বাসই ব্যবহার করে কিছু মানুষ ট্যাক্সিও ব্যবহার করে কিছু মানুষ অটোরিকশা ব্যবহার করে আবার কিছুজন টোটো ব্যবহার করে এইভাবে আমার এখানে পরিবহন ব্যবস্থা খুবই ভালো যা পর্যটকরা উপভোগ করে এবং তারা খুবই আনন্দের সহিত ফিরে যায় পর্যটন কেন্দ্রগুলো দেখে এই ঘুরে এই এইগুলো করে তারা